মঞ্চে সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে প্রথমে যে ভীতি কাজ করে সেটি আমার ক্ষেত্রেও হয়েছিল আমি একেবারেই ব্যতিক্রম নই সেক্ষেত্রে এবং প্রথমে আমি যখন শুরু করবো তার আগে আমি তাকিয়ে দেখলাম ব্যাপক সংখ্যক দর্শক তারা রয়েছেন সেখানে অন্ধকার প্রেক্ষাগৃহ তবু আমার মধ্যে একটা জড়তা বা ভীতি ছিলই কিন্তু আমি সেটাকে অতিক্রম করতে পেরেছিলাম এবং আমার সহযোগী শিল্পী যারা ছিলেন তাঁরা সর্বতোভাবে আমার সঙ্গে সহযোগিতা করেছিলেন তার ফলে আমার পক্ষে সম্ভবপর হয়েছিলো মঞ্চে সেই সঙ্গীত পরিবেশন করা